আমি শখ হিসাবে বাগান করাটাই বেছে নিয়েছি কারণ আমার বাগান খুব ভালো লাগে আমি আমি পাশের বাড়িতে যখন দেখতাম যে তারা ছোট ছোট ফুল গাছ বা টবে বিভিন্নরকম গাছ লাগিয়েছে বা তাদের গাছে যখন অনেক ফল হয় তখন আমার খুব ভালো লাগত তো পাশের বাড়ির যে একজন জেঠু ছিল উনি খুব গাছপালা লাগাতেন এত তার দেখতাম আমার তখন শখ গেছিল এছাড়াও আমার বাড়িতে আমার বাবা গাছ লাগাতেন তো সেটা দেখেও আমি প্রেরণা পেয়েছিলাম যে আমিও গাছ লাগাবো তো আমি তখন থেকে যখন বড় হলাম তখন থেকে আমি গাছ লাগাতে শুরু করলাম তো অনেকরকম গাছ লাগিয়েছিলাম যেমন আম গাছ কলা গাছ তারপরে পেয়ারা গাছ এ নানারকম তাছাড়াও সবজির গাছ লাগিয়েছিলাম যেমন কুমড়ো গাছ লাউ গাছ বা বিভিন্ন রকম শাকসবজি এসব লাগিয়েছিলাম তো এ গাছগুলো থেকে যখন ফল হতো তখন আমার খুব ভালো লাগত যখন সবজি হতো সে সবজিগুলো যখন বাড়িতে রান্না করত সে রান্নার সেই সবজি খেতে আমার খুব ভালো লাগত আমার মনটা যেন আনন্দে ভরে যেত কারণ আমি তো নিজে হাতে সেগুলো চাষ করেছি তো নিজের হাতের চাষ করা সবজি কত ভালো লাগে তাছাড়াও যখন বাড়িতে ওই ফল গাছ থেকে ফলগুলো হতো যেমন পেয়ারা গাছ কলা গাছ আম গাছ এ ফলগুলো আমার খেতে খুব ভালো লাগত আমি পাড়া প্রতিবেশীদেরকে দিতাম এছাড়াও আমাদের বাড়িতে যখন কোনও আত্মীয়স্বজন আসত তাদেরকেও দিতাম তো আমার খুব ইচ্ছা যেত যে আমি সে সবজি বা ফল ফলগুলো নিয়ে বাজারে বিক্রি করি তো কখনো কখনো বাজারেও বিক্রি করতাম তো আমার গাছের ফল বলুন সবজি বলুন এত টেস্টি ছিল মানে খুবই ভালো কারণ এইগুলো তো সার দিয়ে তৈরি ছিল তো সেই কারণে এত টেস্টি ছিল আর বিষাক্ত কোনও ওষুধ দিয়ে এগুলো তৈরি নয় হাইব্রিড জিনিস দিয়েও তৈরি নয় মানে এখন যে হাইব্রিড ধরনের ওষুধ বেরিয়ে গেছে সেসব তো নয় শুধুমাত্র সার দিয়ে সার দিয়ে তৈরি সেই জন্য এই গাছের টেস্ট অন্যরকম তো আমি এভাবে বাগান করেছিলাম বা বাগানে এত কিছু সবজি বা ফল হয়েছিল তো আমার এত ভালো লেগেছিল নিজস্ব বাগান বাগানটা অনেক বড় হয়েছিল পুরো প্রাচীর দিয়ে পুরো বড় বাগানটা ঘেরা ছিল সে বাগানে এত মানে ফুলও হতো ফলের সঙ্গে সঙ্গে ফুলও হতো সে ফুলগুলো আমাদের আবার পুজোর কাজেও লাগত